আমাদের বাড়িতে দুর্ঘটনাবশত ও আগুন লাগার কারণে আমাদের প্যান কার্ডটা পুড়ে গেছিলো তা তার জন্য আমি ভাবছিলাম পরামর্শ করছিলাম যে কোথায় গেলে যোগাযোগ করলে প্যান কার্ডটা আবার পুনরায় ফিরে পাবো বা এরকম তো কোনো উপায় নেই যেখান থেকে ওই যে অফিস থেকে করেছিলাম সেই অফিসে এ আবার গিয়ে এ বললে আবার নতুন করে এ তৈরি করার জন্য ও তৈরি করার জন্য ও আবেদন করবো বা নতুন করে অনলাইনে জমা করলে আবার সেই জিনিসটা বা বাড়িতে কোনো ডকুমেন্টস লাগলে সেই ডকুমেন্টস নিয়ে যাবো বা আগে এর প্যান কার্ডের কোনো কপি থাকলে এ জেরক্স কপি থাকলে সেটাও নিয়ে যাব ও নিয়ে যাওয়ার কারণে সেখানে গেলে যদি আবার অনলাইন থেকে বার করা যায় হয় অনলাইন থেকে আবার নতুন করে বার করবো ও দুর্ঘটনাাবশত যদি কোনো কারোর কোনো জিনিস এরকমভাবে হয় আবার যেখান থেকে করেছ সেখানে গেলে কোনো না কোনো উপায় নিশ্চয়ই থাকবে এ তার কারণে আমাদের যে কোনো জিনিস ঘুড়ে যাক বা ছিঁড়ে যাক দুর্ঘটনাবশত ও আমরা অনলাইনে বা যেখান থেকে করি সেই অফিসে সরকারি অফিসে গেলেও আমরা সেই জিনিস আবার ফিরে পেতে পারি তার জন্য ওই এতো ভয় পাওয়ার বা কোনো চিন্তা করার দরকার পড়ে না আর এখন যেখানে সেখানে অনলাইন হয়ে গেছে এখন আর আর অফিস বা সরকারের কোনো প্রয়োজন পড়ে না এখন তো অনলাইনেই সব হয়ে যাচ্ছে অনলাইনে গেলে ওখান থেকে সব কিছুর ওর সমস্যার সমাধান হচ্ছে